খেলাধুলা স্পনসার এবং বিজ্ঞাপনদের ভূমিকা বলতে বিজ্ঞাপনদের বিজ্ঞাপনদাতাদের আমরা অস অনুসরণ করি এবং তাদের কাছ থেকে আমরা তাদের কাছ থেকে আমরা নানারকম জিনিস কেনাবেচা কিনতে পারি এবং আমরা তাদেরকে দেখে তাদেরকে অনুসরণ করে আমরা যে যে আমরা মাল ক্রয় করি সেই মালের ক্রয় করে তাদের শিল তাদের তাদের ক্রয় বিক্যশ যথেষ্ট উন্নতি হচ্ছে এবং তারা শিল্পকে প্রভাবিত করছে এবং এবং তাদের তাদের যথেষ্ট উন্নতি হচ্ছে এবং শিল্পী শিল্প যথেষ্ট বড় শিল্পকে যথেষ্ট উন্নতি করছে এবং তাছাড়া আর কিছু বলার নেই আর যেটুকু বলতে পারলাম